পশু পণ্যের প্রক্রিয়াকরণের কিছু সাধারণ পদ্ধতি যেমন তাকে খুবই যত্ন সহকারে লালন পালন করা বড়ো করা তার পুষ্টিকর খাদ্য প্রদান করা এবং তার থাকার সুব্যবস্থা করা যাতে কোনো বিষাক্ত প্রাণী তাকে দংশন করতে না পারে বা খেয়ে নিতে না পারে সেটার দিকে নজর রাখা এবং সে যখন গুণমানও স্বাস্থ্যবান হয়ে উঠবে তখন তাকে কষাই বা জবাই করে বিক্রি করতে পারেন তার উদাহরণস্বরূপ ছাগল মুরগি সেখান থেকে আপনি বেশ অর্থ পূ অর্থ পেতে পারেন একটি পশু কেনা কেনা মানে কেনা হয় এবং সেখান থেকে শুরু করে তার তার স্বাস্থ্যপূর্ণ খাবার দাবার সে যে খাবার খেলে তার স্বাস্থ্য ঠিক থাকবে তেমন ধরনের খাবার তাকে দিতে হবে তাকে ভালোভাবে লালন পালন করতে হবে গবাদি পশুকে স্নান করাতে হবে বিভিন্ন তার থাকার সুব্যবস্থা করতে হবে এবং তার যদি তাকে যদি ঠিক ঠাকভাবে যত্ন করা যায় তাকে স্বাস্থ্যবান তৈরি করা যায় তাহলে তাকে সুন্দর ভালো অর্থ বিনিময়ে তাকে বিক্রি করা যেতে পারে